মাছ আমি পেশা হিসেবে নয় মাছ আমি শখ করে ধরি কারণ মাছ ধরতে আমার খুব ভালো লাগে এবং মাছ ধরার পর তাদেরকে একটা জায়গায় রাখলে তারা যে কিলবিল করে সেটা দেখতেও আমার খুব ভালো লাগে তুলনামূলকভাবে সাধারণ পেশা হিসেবে আমি মাছ ধরাটাকেই প্রাধান্য দিই কারণ মাছ আমরা সকালে ধরি এবং সকালে সেটা বাজারে বিক্রি করে আসি এবং দুপুরের মধ্যে সেটা বিক্রিও হয়ে যায় কারণ দুপুরের পরে তা রাখা যাবে না তাই জন্যে এবং বাড়িতেও আমি তাড়াতাড়ি চলে আসতে পারি যার ফলে আমি ফ্যামিলিকে নিজের ফ্যামিলিকে বহু সময় দিতে পারি অন্যান্য পোশ পেশায় সেটা আমি দিতে পারি না তার জন্য আমি মাছটাকেই মাছ বিক্রি করাটাকেই সে পেশা হিসেবে আমি প্রেফার করি